হ্যাঁ আমি অবশ্যই আমার খাদ্য সম্পর্কে কিছু কুসংস্কার আছে যেমন যেগুলি আমার বাঙালি ঘরে মেনে থাকি শুধু আমি কেন আমার বাড়িতে সবাই এবং আমার আশেপাশে পাড়া প্রতিবেশিও তা মেনে চলে এলাকায় প্রায় সবই এগুলি মেনে থাকে যেমন ভাত খাওয়ার সময় কোনো তরকারির হাত বা ভাতের হাত রান্ কারোর গায়ে লেগে থাকলে সেগুলোকে আমরা ছোঁয়াচে বলি এবং কুসংস্কার বলি বা এঁটো বলে থাকি এছাড়াও বাড়িতে নিয়ম আছে যে খাওয়ার আগে বড়োদেরকে আগে খেতে দিতে হবে স্নান করে রান্না করে শুদ্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবাইকে খেতে দিতে হবে বাম হাত যদি কোথাও কোনো বাসনে লেগে যায় তাহলে সেই বাসনটাকে আবার নূতন করে ভালো করে পরিষ্কার করে সেটিকে ব্যবহার করতে হবে এই রকমই কিছু কুসংস্কার নিয়ম আছে